ভারতের অনেকগুলি বিখ্যাত নৃত্যশৈলী রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নৃত্যশৈলী হলো কত্থক এটি সাধারণত দক্ষিণ ভারতে অনুষ্ঠিত করা হয় তাছাড়াও রয়েছে ভারতনাট্যম মণিপুরী মোহিনীঅট্টম ছৌ নাচ ওড়িশি কথাকলি কুচিপুড়ি কালবেলিয়া ও অন্যান্য অনেক আরও ধরনের নৃত্যশিল্পী নৃত্যশৈলী রয়েছে তাছাড়াও ভারতে অনেকজন নৃত্যশিল্পীকে আমি চিনি তাদের আমি অনুষ্ঠান দেখেছি যেমন কত্থকের মধ্যে আমার মনে পড়েছে ভারতী গুপ্ত উনি একজন খুবই বিখ্যাত নৃত্যশিল্পী তাছাড়া ভরতনাট্যম আমার দেখতে ভালো লাগে আনন্দ শংকর জয়ন্তর তিনি খুবই সুন্দর ভরতনাট্যম করেন তাছাড়া আমাদের ছৌ নাচ পুরুলিয়ার খুবই বিখ্যাত ছৌ নাচ করতে ছৌ নাচ আমার দেখতে ভালো লাগে আমি একবার দেখেছিলাম চন্দ্রশেখর ভোজের আর গোপাল প্রসাদ দুবে এই দুজন ব্যক্তির ছৌ নাচ আমি দেখেছিলাম এছাড়াও অন্যান্য নৃত্যশিল্পীদেরকেও আমার ভালো লাগে